আমাদের ধর্মীয় বইয়ের শ্লোক বলতে আমার সেরকম কিছু জানা নেই বাট আমি যতটা জান আমি যতটা জানি যে ধর্মীয় বইয়ে আমরা যেই ধ ধর্মীয় বইয়ে মানে মানুষের পাশে মানে আমার যে ধর্মীয় বই সেই বই থেকে আমি যতটা আমরা শিখেছি আমি জানি সেটা হচ্ছে যে মানুষের পাশে থাকা মানে কীভাবে তা তা আমার আমাদের একে ভালো থাকতে হবে কীভাবে নিজের একে সৎ থাকতে হবে এগুলোই আমরা জেনেছি আমার ধর্মীয় বই পড়ে আর আমার যে ধর্ম ধর্মীয় বই এ অনেক কিছুই শ্লোক থাকে এবার আমি তো অত কিছু আমার জানা নেই বাট আমি যেইটুকু জানি আমি সেইটুকুই বললাম যে আমাকে এই কিছু কিছু জিনিস মানে আমি যেটা জানি ধর্মীয় বই পড়ে শুনে শিখেছি বা মানুষের মানে আমাদের লোকের মুখে শুনেছি যে আমাদের যে ধর্মীয় বই পড়লে আমাদের অনেক ইয়ে অনেক আমাদের সেগুলোকে পড়লে বা সেগুলোকে মেনে চললে আমাদের অনেক মানে আমাদেরকে মেন পড়লে মেনে চললে অনেক ভালো হয় অনেক সৎপথে চলা সৎপথে চলা মানুষের পাশে থাকা এগুলোই আমাকে প্রভাবিত করে আমার ধর্মীয় বই পড়ে আমি এগুলোই শিখেছি কী একটা মানুষ কীভাবে সৎপথে চলতে হয় কীভাবে মানুষের পাশে দাঁড়াতে হয় কীভাবে মানুষকে ঘৃণা না করা মানুষকে ভালোবাসা এইগুলোই আমি আমার ধর্মীয় বই থেকে শিখেছি আমার এইটুকুই এইটুকু এইটুকুই আমার জানা আছে এর থেকে বেশি কিছু আমার সেরকম জানা নেই যে আমার ধর্মীয় বইয়ে তো অনেক অনেক শ্লোক থাকে অনেক কিছুই বলা থাকে তো অতটা কিছু তো আমি জানতে পারিনি তো আমি যেইটুকু জানতে পেরেছি আমি সেইটুকুই আমি বললাম যে ধর্মীয় বই এগুলোই লেখা থাকে যে কীভাবে সৎপথে চলতে হয় মানে কোনোরকম খারাপ কাজ না করা মানুষের পাশে থাকা মানুষকে ভালোবাসা এগুলোই আমার ধর্মীয় বই থেকে শিখেছি